হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা তুফানবাবু হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা পাখা লাইট ঠিকঠাক চলছে না হ্যাঁ তো এই এটা আপনার হচ্ছে মিস্ত্রি তো ওইখানে কালকেই আপনার ওইখানে যাওয়ার কথা রয়েছে তো কতগুলো পাখা আপনার চলছে না লাইট তো কেটে যাওয়ার কথা নয় আপনার আলপিনটা হয়তো ঠিকঠাক ছিল কিনা ওটা একটু মিস্ত্রিকে দিয়ে চেক করে নিতে হবে ঠিক আছে আর আপনার যে ইয়েটার সমস্যা বললেন এই লাইট কেটে যাচ্ছে সেটা হচ্ছে লাইটের আপনার ওয়ারেন্টি আছে সেটা কোনো সমস্যা নেই ঠিক আছে সেটা আপনার হচ্ছে চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও কি আপনার কোনো অসুবিধা রয়েছে আপনি যে ফোনের ব্যপারটা বললেন না কালকে আমাদের দোকান বন্ধ ছিল আর হচ্ছে আপনি দোকানের ফোনে ফোন করেছিলেন তো তাই হচ্ছে আপনি ফোনে পাননি ওটা আপনার হয়তো জানা নেই কালকে আমাদের দোকান বন্ধ ছিল হ্যাঁ আপনি যা যা অর্ডার করেছিলেন সেগুলো চলে এসেছে ঠিক আছে কালকেই তো আপনাদের ওইখানে মিস্ত্রি যাচ্ছে ওইগুলো সব ফিটিং হয়ে যাবে একদম স্যার আপনার সব একদম কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আর আপনার যে লাইট কেটে গেছে বলছেন সেটাও আপনি পাঠিয়ে দেবেন সেটাও হচ্ছে করে দেওয়া হবে না স্যার সেদিকে আপনার কোনো অসুবিধা আপনি আমি করবো না ঠিক আছে আপনার সমস্ত অর্ডার করেছিলেন সেগুলো চলে এসেছে মিস্ত্রি তো আপনার ওইখানেই কালকে যাচ্ছেন ঠিক আছে ওইগুলো আপনার সব কালকেই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আপনি আপ আপনি আর্থিংটা একটু মিস্ত্রিকে দিয়ে ভালো করে চেক করিয়ে নেবেন একবার হ্যাঁ আপনি আমি বলে দেব তা এছাড়াও আপনি শুধু একবার মনে করিয়ে দিবেন মিস্ত্রিকে যে আমার এইটা লাইটটা কেন কেটে গেল একটু চেক করে দিন তাহলেই সেই মিস্ত্রি বুঝে যাবে ঠিক আছে

সকাল দশটার মধ্যে পৌঁছে যাবে আপনি সারাদিন আছেন তো কালকে বাড়িতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দশটার মধ্যেই মিস্ত্রিকে বলে দিচ্ছি মোটামুটি সে পৌঁছে যাবে ফ্রিজ তো অনেক কোম্পানির রয়েছে আপনার বাজেট কিরকম রয়েছে কুড়ির মধ্যে ছিল কিছু কিন্তু এখন তো সেগুলোর দাম বেড়ে গেছে একটু ভালো ফ্রিজ আপনাকে এখন নিতে গেলে তিরিশ হাজার একটু বেশী হবে আর কি চল্লিশের মধ্যে ঠিক আছে আমি আমি তাহলে এক কাজ করুন আমি আমার যতগুলো কোম্পানির ফ্রিজ রাখি লিফলেটটা মিস্ত্রির হাতে পাঠিয়ে দেব আপনি দেখে নেবেন হ্যাঁ সেখানে রেট চার্টও দেওয়া থাকবে ঠিক আছে সেইগুলো দেখে আপনার পছন্দের মত একটা ফ্রিজ সিলেকশান করে জানাবেন আমাকে আমি অবশ্যই সেটার ব্যবস্থা করে দেব কেমন ঠিক আছে ঠিক আছে তুফানবাবু কল করার জন্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে